আমাদের এইখানে সাঁতার শেখানোর জন্য একটা পুকুর আছে আমরা সেইখানে সাঁতার শিখি আমাদের এইখানে পুল বা হ্রদ এইসব নেই আর আমি কোথাও বেড়াতে গেলে সেইখানেও সাঁতার শিখে জল দেখলেই আমার সাঁতার শিখতে মন লাগে তা আমি সেইখানেই সাঁতার শিখি জলের ভিতরে আমার খুবই ভালো লাগে সাঁতার কাটার জন্য আমাদের এইখানে নদী নদী পুকুর আছে বড়ো একটা বাঁধও আছে সেইখানে আমার পরিবারেরও সবাই সেইখানে সাঁতার কাটে